হ্যালো হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ ম্যাডাম বলুন হ্যাঁ বলুন আমি সুব্রতর মা বলছি হ্যাঁ ম্যাম দিই হ্যাঁ ম্যাডাম আমিও হ্যাঁ ম্যাডাম আমিও তো দেখছি এবারে পড়াশোনায় প্রচুর ফাঁকি দিয়েছে সেই জন্য নাম্বারটা কম হয়েছে আমিও দেখলাম তো হ্যাঁ ম্যাডাম আমি তো ওকে তো প্রতিদিন নিয়মিত হচ্ছে ঘুরতে নিয়ে যাই আফটারনুনে তো ওকে তো আমি সবই করছি তারপরেও কেন পড়ছে না সেটা তো আমি বুঝতে পারছি না ওকে আমি জিজ্ঞাসা করছিলাম যে কী প্রবলেম হচ্ছে বল হ্যাঁ হ্যাঁ ম্যাডাম আমি লক্ষ্য রাখব তো হচ্ছে আপনারাও একটু দেখবেন তো আমি বাড়িতে আমার যতটা হ্যাঁ ম্যাডাম ভালো স্কুল ভালো স্কুল জেনেই আমি তো ভর্তি করেছি ওখানে তো জানি সবকিছু ঠিকঠাক